গ্রামীণ সম্প্রদায়ের তরুণরা কৃষিকে পেশা হিসাবে বা জীবনযাত্রা হিসাবে আগে প্রধান প্রধান হিসাবে দেখত কিন্তু এখন সেটা দেখছেনা গ্রামীণ সম্প্রদায় তরুণরা এখন পড়াশোনা শিখে চাকরি করার প্রবণতাটা বেশি কারণ কৃষিকার্যের যে পণ্য উৎপাদন হয় তার যে খরচা এবং বাজারের যে দাম ফসল উৎপাদনের পরে যে দামটা সেই দামটার মধ্যে তারা কোনো লাভ দেখেননা যার দরুণ এই কৃষিকে পেশা হিসাবে গ্রহণ করতে তাদের খুবই অসুবিধা হচ্ছে চাষের কিছু নতুন ব্যবস্থা হয়েছে যেমন সে গরুর লাঙল দিয়ে চাষ হত এখন ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে আগে ধান ঝারাইয়ের জন্য যে ইয়ে ম্যানুয়াল ব্যবহার হত ম্যানুয়ালি উপায়ে করা হত এখন বিভিন্ন মেশিনও উঠে গেছে মেশিনের সাহায্যে হচ্ছে সময়ও কম লাগছে কিন্তু খরচাটা প্রচুর ধান কাটার জন্য আগে লেবার প্রথমে লেবার পাওয়া যেত না কারণ এখন যার কারণে এখন বিভিন্ন মেশিন এসে ধানকে কাটা হচ্ছে কিন্তু খরচাটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে যার দরুন কৃষিপণ্যের যে দাম পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য থাকছেনা কৃষির যে উৎপাদিত মূল্য খুবই কম হওয়ার জন্য চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে জমি জমির ফসল নষ্ট হচ্ছে এবং যার দরুন তরুণরা এই কাজে বেশি উৎসাহিত হচ্ছেননা নতুন উপায় বলতে নতুন বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্যতে তাতে মানুষের ক্ষতিসাধন হচ্ছে এটা যাতে পেস্টিসাইড না করে জৈব সারের ব্যবস্থা যদি করে কৃষি উৎপাদন করা হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে স্বাস্থ্যের খুবই উপকৃত হবে